হ্যালো হ্যাঁ বলছি আমার যে গ্যাসের ডেলিভারি হওয়ার কথা ছিলো আজকে সকালবেলা আপনারা বললেন গ্যাস দিয়ে যাবেন তা এখনও পর্যন্ত আমি গ্যাস পাইনি আমি তো রান্না করতে পাচ্ছি না না আমার বাড়িতে রান্নার অসুবিধে হচ্ছে

না সেটা তো বুঝলাম কিন্তু আমি একটার সময় বুকিং সরেছি আপনারা বললেন খুব তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে দেবেন তা ডেলিভারি দিতে গিয়ে এখন দেখুন এই দুপুর হয়ে গেল এরপরে আপনারা কখন ডেলিভারি দেবেন রান্না তো হবে না আমাদের বাড়িতে সারাদিন কিছু খায় নি আমাদের বাচ্চা আছে একটা আর তাদের কী অসুবিধা হচ্ছে সেইগুলো আপনারা বুঝলেন না আপনাদের কি এক্সটা কি কোনো গ্যাস নেই না কি আপনারা কী করছেন আমি তো বুঝতে পাচ্ছি না একটার সময় ডেলিভারির কথা করার কথা যে টাইমটা সেটা বাদ দিয়ে আপনারা ডেলিভারি অন্য সময় এখনও করেননি এখনও বলছেন দেরি হবে হুম দু মিনিট আপনি বলছেন আমি সে ক আমি কখন থেকে আপনাকে ফোন করছি এর মধ্যে চার বার আপনাকে ফোন করা হয়ে গেল আপনারা শুধু বলছেন একটু ওয়েট করুন তাড়াতাড়ি এসে যাচ্ছে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট দশ মিনিট করতে করতে আপনারা কত সময় নিয়ে নিচ্ছেন এভাবে কি হয় না না বারবার আমিও একটা মানুষ তো বিরক্ত হয়ে যাচ্ছি না আমি আ আমাদের বাড়িতে তো গ্যাস ছাড়া তো অন্য কোনোভাবে রান্না হয় না অন্য কোনো কিছু নেই তাহলে আমরা কী করব এইভাবে আপনারা আমাদেরকে এ করছেন এত দেরি করলে হয় আমি ঠিক টাইম মতো আপনারা গ্যাস সাপ্লাই দিচ্ছেন না সমস্যা কোথায় আপনাদের আমনারা এরকম করলে পারব না দেখুন বিষয়টার ব্যাপারে দেখুন হ্যাঁ হ্যাঁ দু মিনিটের পরে কিন্তু আমি আপনাকে আবার ফোন করব